যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের কাছে ওজন বাড়ানো বা কমানো এই বিষয়ে তাদের ধারণাটা থাকা দরকার বিশেষ করে যদি আমি ওজন বাড়ানোর কথাই বলি সেক্ষেত্রে শহর অঞ্চলগুলোতে কী হয় তারা বিভিন্ন রকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড এসব খেয়ে খুব তাড়াতাড়ি তারা শরীরের ওজন বাড়াতে পারে কিন্তু এইটা সঠিক প্রসেস নয় ওজন যদি ওজন যদি বাড়ানোরই প্রয়োজন হয় তাহলে ওই সমস্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেয়ে ছাড়াও ওজন বাড়ানো যেতে পারে বিশেষ করে গ্রামে অঞ্চলের কথা বলি সেক্ষেত্রে পরিমাণমতো পুষ্টিযুক্ত খাবার ভাত মাছ ডাল সবজি মাংস এই সব খাওয়া যেতে পারে এবং ওজন বাড়ানো আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে পরিমাণমতো রেস্ট অর্থাৎ এই রেস্টটা ঘুমের মাধ্যমে দেওয়া প্রয়োজন উপযুক্ত খাবার খাওয়া এবং সঠিক পরিমাণ সময়মতো রেস্ট করা এক্ষেত্রে ওজন বাড়ানোর সবচেয়ে ভালোভাবে ওজন বৃদ্ধি পেতে পারে আর তাছাড়া কিছু ড্রাই ফ্রুটস যেমন কিছু খেজুর কিশমিশ বাদাম এই সমস্ত জাতীয় খাওয়া আর তাছাড়া মিষ্টি জাতীয় কিছু খাবার যদি সঙ্গে খাওয়া যেতে পারে তো সেক্ষেত্রে এ ওজন বৃদ্ধি পেতে পারে